আমি জীবনে শিখেছি আমার মায়ের কাছ থেকে যে খুব বয়স্ক মানুষদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখা তাদের সেবা করা আমি সেটা করতে পেরেছি আমি শিখেছি এবং এখন পর্যন্ত আমি যেখানে যে অবস্থাতেই যেকোনো বয়স্ক মানুষকে যদি আমি দেখি যে যারা অথর্ব হাঁটতে পারে না ঠিকমতো বা নিজের কাজটা নিজে করতে পারে না সে যেই হোক আমার আপনই হোক আর পরই হোক আমি সেটা তাকে করবার চেষ্টা করি তাকে তার কাজ করে দিই তাকে শুশ্রূষা করি তার সেবা করি আরও করি যদি আমি কখনও বাসে কোথাও যাই আমি যদি বসে থাকি আমার সামনে যদি কোনো বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকে আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই এবং ওঁকে আমার আমার সিটটিতে বসিয়ে দিই এগুলোই হলো আমার শিক্ষা এবং এগুলো আমাকে খুব প্রভাবিত করে আমার মনে হয় যে ওঁদের সেবা করা উচিত আমাদের দেখা উচিত ওঁদেরকে অবহেলা করা ঠিক নয়